মোবাইল ব্যাঙ্কিং বা এই সব মানে অনলাইন সার্ভিসের কাজগুলো হওয়াতে মানুষের সময় অনেক বেঁচেছে এটা হচ্ছে সবার সর্বপ্রথম এবং সময়ের সাথে সাথে কিন্তু একটা ঝুঁকিও থাকে আজকালকার যুগেতে কিন্তু এইসব ছাড়া ভবিষ্যতে এগুলো খুব মুশকিল আছে কারণ ব্যাঙ্কিং বা যে কোনো সংস্থায় পোস্ট অফিস বা আরও বিমা জায়গায় সেখানে ডাইরেক্ট গেলে যে কোনো ব্যক্তি একটা সময় লাগে নির্দিষ্ট হয়তো একটা দিন কাজ বন্ধ সেক্ষেত্রে এগুলো কি আপনার মানে অনলাইনের সাহায্য হয়ে যায় সেখানে আমার কর্মটাও ঠিক থাকে এবং এই কাজগুলো খুব সময় সাপেক্ষর মধ্যে হয়ে যায় যাতে আমার অনেক ফলস্রুত হয়